আমি বাংলা শিখলাম না কারণ আমি তো জন্মগত হচ্ছি আমি পশ্চিমবঙ্গের তো আমার মাতৃভাষাই হচ্ছে বাংলা বাংলা শেখা তো আমার এটা জন্ম জন্মসূত্রে পাওয়া বাংলা শিখে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় কেন না এটা পশ্চিমবঙ্গে খুবই ভালো ভাষা আর পশ্চিমবঙ্গে সবসময় আমার কাজে লাগে আর পশ্চিমবঙ্গের বাইরে গেলেই আমার এই ভাষাটার কোনো মান পাওয়া যায় না কারণ ওখানে সাধারণত হিন্দি আর ইংলিশ আপনার চলে সেই জন্য বাংলা ভাষাটা অনেক স অসুবিধা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গে থাকাকালীন এই বাংলা ভাষার প্রচুর মান আছে প্রচুর বাংলা ভাষা আনন্দিত ভাষা এবং বাংলা ভাষা শিখে আমি খুব গর্বিত পশ্চিমবঙ্গে থেকে আর আর পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষা আমার সেইরকম মান পাওয়া যায় না সেই জন্য আমার অন্য ভাষার দিকেও আমার এটা দিকে নজর যাচ্ছে